পশ্চিমবঙ্গের শহর বা গ্রাম নিয়ে বলছেন তবে এটাই বলবো পশ্চিমবঙ্গের শহরে সব সমায় ব্যস্ততম জীবন আর গ্রাম্য হচ্ছে ঠান্ডা নিরিবিলি শান্ত প্রকিতির একটা জায়গা আর সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে যদি বলতেই চাও তাহলে একটা কথাই বলবো যতো জাতি আছে ততো রকম উপাসনা উপাসনা হয় আর তার মদ্যিখানে সব্বাইকে এক করে রেখেছে এই শহরাঞ্চলে বা ব্যক্তিত্ববাদী যদি বলতে চাও সব্বাই এক করে রেখেছে আমাদের দুর্গা পুজো দুর্গা পুজোটাকে নিয়ে সব যে যেখানে আছে সব এক হয় কলকাতার মধ্যে হোক আর গ্রাম্য এলাকায় হোক বা সব জায়গায় হোক দুর্গা পুজোটা সব থেকে বেস্ট